আমি একটি বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু তার ব্যয় পূরণের জন্য আমার রেকর্ডে টাকা রসিদের একটি কপির দরকার এই কারণে আমি রেস্তোরাঁর ওয়েবসাইট এবং অ্যাপে গিয়ে অর্ডারের ইতিহাস দেখলাম এবং নির্দিষ্ট অর্ডারের রসিদ দের কপি ডাউনলোড করে নিলাম যাতে আমার ব্যয় পূরণের জন্য যে রেকর্ডে টাকা যে রসিদের দরকার সেই কপিটি আমি খুবই সহজে পেয়ে গেলাম